ছোট ব্যবসাগুলি বলতে আমি নিজেই দুটো ব্যবসা করি আমার টেলার্সের ব্যবসা আছে আর আমার পোলট্রি ফার্ম ফার্ম আছে তা টেলার্সের ব্যবসাও আমার টেলার্সের ব্যবসা করেও আমার জীবিকা ভালোভাবে চলে যায় পোলট্রি ফার্মের ক্ষেত্রে তো ওটা পোলট্রি ফার্ম করে আমার ভা জীবিকা ভালোই অর্জন হয় কারণ পোলট্রি ফার্ম করে আমার ব্যবসা অনেক কিছু বিজনেসে অনেক আ টাকা পয়সা আয় উন্নতি হয়